ড্রাইভার দাদা ও ড্রাইভার দাদা আরে চলুন এখন দাঁড়িয়ে থাকলে হবে বলুন আমার তো কাজ আছে কাজ হচ্ছে তো কী হয়েছে সামনের রাস্তায় কাজ হচ্ছে অন্য রাস্তা দিয়ে চলুন দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না অনেকক্ষণ থেকে আপনি দাঁড়িয়ে আছেন অন্য রাস্তা নেন একটু ঘুরে হয়তো ঘুরে হবে একটু তবু আমার অনেক কাজ আছে দাদা চলুন চলুন বাড়িতে দেখুন আকাশ মেঘ করে এসছে ছাতের মো ছাতে হাজার কা কেচে দিয়েছি জামা কাপড় গিয়ে তুলতে হবে চলুন আর দেরি করলে হবে না এই রাস্তা এই রাস্তা ওই ওই সামনের রাস্তার গলি দিয়ে চলুন